হুম বলুন আচ্ছা প্রকল্প এটা কী প্রকল্প আছে আচ্ছা ভুগোল প্রকল্প ভুগোলের কী প্রকল্প আচ্ছা তো কী কী চাই আপনার বলুন আচ্ছা

আর ওই পেনগুলো যে কালারিং পেন আছে যেমন সবুজ কালো হলুদ ওইগুলো ওইগুলো লাগবে না ঠিক আছে লাল লাল ছাড়া তো কারণ প্রকল্পে তো লাল ব্যবহার হয় না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আর কী চাই আপনার ভুগোলের চিত্রটা চলবে না ভারতের হ্যাঁ ভারতের তো আচ্ছা তাহলে আসবেন তো আপনি এই তো সকালে সাতটার সময় খুলে যাবে দুপুর একটা অবধি বিকালে পাঁচটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে যখন ইচ্ছা আসতে পারবেন আপনি ঠিক আছে তাহলে আপনি আসুন আমার কাছে যা যা আছে একবার ওইটা ভাল করে লিখে নিন যা যা দরকারের জিনিস এক জায়গায় ভালো করে লিখে দিন নাহলে আপনি বলে দেবেন আমি লিখে নেব এখানে মনে করে আনবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু যদি দরকার থাকে আর বই হ্যাঁ যে আরও যদি বই বা কিছু দরকার হয় তাহলে আরও বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি জিজ্ঞাসা করুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি বলবেন আমাকে আর যদি দরকার হয় কালকে আসুন আপনি সকালে বা বিকালে আমি সবগুলো দিয়ে দেব ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে রাখছি